আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলি হলো পূজা গাজন উৎসব রথযাত্রা পূজার সময় আমরা মন্দিরে পুজো দিতে যাই এবং সেই প্রসাদ আমরা বাড়িতে এনে খাই পাঁচজনের মধ্যে বিতরণ করে দিই তারপর গাজন গাজন উৎসবে অনেক ভোক্তা থাকে সেই ভোক্তারা যখন বিকেলবেলা চান করে আসে ঢাক বাজে আমাদের মনটা আনন্দে ভরে ওঠে তার দুদিন পর শিবের মাথায় জল ঢালা উৎসব হয় সেই উৎসব আমরা পালন করি জল ঢেলে এসে আমরা বাড়িতে লুচি তরকারি পায়েস মিষ্টি রান্না করে খাই খুব মজা হয় আমাদের তারপর রথযাত্রা রথযাত্রার সময় রথ আসবে রথ আসবে একটা মনের মধ্যে আমাদের আনন্দ জেগে ওঠে এবং রথ টানার দিনে আমাদের রাধা কৃষ্ণ বা গোপীনাথজিউকে নিয়ে রথ টানা হয় সেই রথ টানা আমরা দেখতে যাই রথ থেকে সেই ঠাকুর নামিয়ে ঠাকুরের আরতি করা হয় আরতি করার পর সবাইকে প্রসাদ বিতরণ করা হয় সেই প্রসাদ খেয়ে আমরা বাড়িতে চলে আসি